চন্দ্রকোণা থেকে মেদিনীপুর যাব যে গাড়িটি ভাড়া করেছি ড্রাইভার কাকু আপনি কখন আসবেন আমি এখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছি আপনি কত দূরেই আছেন বা আসতে আপনার কতখানি সময় লাগবে আমি কি একটু এগিয়ে যাব যাতে আপনি আমাকে একটু তাড়াতাড়ি পিক আপ করে নিতে পারেন